বাচ্চারা কিন্তু কৃষিকাজ পশুপালন বা ছোটো যেরকম ব্যবসা রয়েছে এরকম স্থানীয় পেশাগুলো শেখার জন্য কিন্তু যে কৃষিকাজ রয়েছে কৃষিকাজটা কিন্তু আমরা বাড়ির বড়দের কাছ থেকে শিখি বাড়ির বাবা দাদা কাকু জেঠু তাদের কাছ থেকে আমরা শিখে থাকি বা পশুপালনও কিন্তু বাড়ির বাড়ির আমরা পরিবারের কাছ থেকে শিখে থাকি ছোটোখাটো ব্যবসা এগুলো সবই আমরা পরিবারের কাছ থেকে শিখে থাকলেও কিন্তু কাঠ মিস্ত্রি বা ময়দার মেয়ের মুরগি দুগ্ধজাত শিল্প এই সব সম্পর্কে শিখতে হলে কিন্তু আমাদেরকে দোকানে যেতে হয় তো সেক্ষেত্রে এরকম কিন্তু অনেক অনেক ট্রে মানে ট্রেনার রয়েছে যা যেখানে গিয়ে এ আমরা যেটা শিখব বলি সেটাই শিখিয়ে দেয় যে কোনো হাতের কাজ আর বা যে কোনো ধরনের কাজ সেটা কিন্তু আমাদেরকে শেখানো হয় সেখানে কিন্তু টাকা দিয়ে শিখতে হয়

তো এরকমভাবে কিন্তু উ আমরা বাচ্চারা শিখে থাকি এ আমাদের ফসল এবং অন্যান্য পেশা সম্পর্কে শেখার জন্য কিন্তু আমাদের সে সেটার জন্য কিন্তু আমাদেরকে বাইরে কোথাও যেতে হয় না বা টাকা খরচা করতে হয় না সেক্ষেত্রে আমাদের বাড়ির বাড়ির বড়রাই কিন্তু যথেষ্ট আর আমাদেরকে কারও কাছকে যেতে হয় না তাই সেটার জন্য আমরা বাবা কাকু জেঠু দাদা বড়দের কাছ থেকে কিন্তু এসব আমরা শিখতে পারি